আমার মতে বাংলাভাষা যেহেতু আমার মাতৃভাষা তাই বাংলায় বাংলাভাষা বলার সময় যে বলা পড়া লেখার সময় যে স্বতঃস্ফূর্ততা পেয়ে থাকি অন্যান্য ভাষার ক্ষেত্রে সেই স্বতঃস্ফূর্ততা অনেকটাই কম পরিমাণে থাকে তাই বাংলা ভাষা আমার অন্যান্য ভাষার সঙ্গে তুলনা করলে সর্বদাই বাংলাকেই প্রাধান্য দিতে চাই